বাড়িতে এখন রান্নাবান্না বেশীরভাগই এলপিজি সিলিন্ডারের মাধ্যমে ব্যবহার করা হয় কিন্তু এলপিজি সিলিন্ডার ব্যবহার করার সাথে সাথে যিনি ব্যবহার করছেন তাকে জানতে হবে এই বিষয়ে কি কি নিরাপত্তা এবং সতর্কতা অবলম্বন করতে হয় প্রথমত গ্যাস যিনি ব্যবহার করছেন তাকে এটা সবসময়ই মনে রাখতে হবে যে গ্যাস জ্বালানোর সাথে সাথে অথবা গ্যাস জ্বালানোর আগেই যদি গন্ধ পাওয়া যায় তখন এটা জ্বালানো যাবে না এবং ব্যবস্থা করতে হবে এবং ভাল্ব টাল্ব দেখে নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় নতুন সিলিন্ডার লাগানোর সময়তে যে পাইপটা যখন আমি রেগুলেটরটা সিলিন্ডারের সাথে লাগাচ্ছি তখন অনেক সময় লিক করে ওয়াশার ঠিকমতো না থাকলে মানে ওয়াশার ঠিকমতো কাজ যদি না করে সেক্ষেত্রে গ্যাস লিক করে এটাও জানতে হবে এবং আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে যদি এতসব সত্ত্বেও কোনোভাবে আগুন লেগে যায় সেক্ষেত্রে কি করতে হবে আর কি করতে হবে না ভিজে বস্তা সঙ্গে সঙ্গে ওই জ্বলন্ত সিলিন্ডারের মধ্যে দিয়ে চাপা দিতে হবে এটা আমরা দেখেছি অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে এবং অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার আমাদের শিখিয়ে দিতে হবে যিনি গ্যাস ব্যবহার করছেন